যোগ ব্যায়ামকে কেবল আমি ব্যায়ামের একটি রূপ বলে মনে করি না এটা আমার কাছে আরও অনেক বেশি কিছু কারণ যোগ ব্যায়ামের ফলে মন স্থির থাকে মন শান্ত হয় আমরা সারা দিনের যে কোনো কাজে মন দিতে পারি যোগ ব্যায়ামের ফলে শরীরে রক্ত চলাচল ঠিক থাকে মনের উদ্বিগ্নতাকে শান্ত রাখে মনকে স্থির রাখে আমাদের চঞ্চল ভাবকে কমায় যার জন্য আমরা যে কোনো কাজে খুব ভালোভাবে মন দিতে পারি সকালে উঠে যদি প্রতিদিন আমরা যোগ ব্যায়াম করতে পারি এটা শরীরের জন্য অনেকটা ভালো যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে মনকে শান্ত রাখবে এবং তার আশেপাশে যারা ছাত্রছাত্রীরা আমরা পড়াশোনা করি তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে তাই যোগ ব্যায়াম শুধু যোগ ব্যায়ামের একটি রূপ নয় এটা আরো অনেক বেশি কিছু